পশ্চিমবঙ্গে এমন অনেক স্থান রয়েছে যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন আউটডোর অ্যাক্টিভিটি ট্রেকিং রাফটিং রক ক্লাইমিং করার সুযোগ পাবেন সেই জায়গাগুলি হলো দার্জিলিং কালিম্পং গ্যাংটক ডুয়ার্স খাসি জয়ন্তিয়া পাহাড় অযোধ্যা পাহাড় ইত্যাদি প্রতি বছর এই সব জায়গায় বহু পর্যটক এসব ক্যাম্পের সাথে আসেন এবং তারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেন তারা ক্যাম্পে তাঁবুতে থাকেন খাবার রান্না করে খান ইত্যাদি করেন এছাড়াও তারা চাইলে স্থানীয় শিল্প ও নৈপুণ্যের দৃশ্যের সাথে জড়িত হতে পারেন যেমন তারা টিউশুনিতে যোগ দিতে পারেন চা শ্রমিকদের সাথে চা তুলতে পারেন ঝর্নাতে ও নদীতে মাছ ধরতে পারেন বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানেও তারা যোগ দিতে পারবেন